প্রায় দেখা যায় সব স্কুলে পাঠ্যক্রমের সাতে সাতে অতিরিক্ত কার্যক্রম থাকে যেমন নানা রকম খেলা যেমন থাকে শরী শিক্ষা কর্ম শিক্ষা আর সেরকম এখন দেখা যায় নানা ইস্কুলেও আরও অতিরিক্ত কিছু সাবজেক্ট যোগ হয়েছে তো সেরকম হ্যাঁ সেরকম আমাদের যখন বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান হতো সেখানে অনেক রকমের থা অনেক রকমের খেলা থাকতো যেমন চামচ গুলি অঙ্ক দৌড় বিস্কুট দৌড় এরকমবাবে অংশগ্রহণ করতাম সবাই মিলে তো সেখানে কখনো কখনো অনেক প্রাইজ জিতেছি সেগুলো এখনও স্মৃতি হয়ে আছে আমাদের কাছে আমার কাছে তো আছেই তারপর যখন স্কুল থেকে বেরিয়েছি ও তখনো একটা পুরস্কার দিয়েছিলো সেটাও যেন এখন সারাক্ষণ থাকে চোখের সামনে থাকে আর স্কুলের পুরোনো স্মৃতি মনে পড়ে তো কখন যেগুলো যে কাজগুলো ওখান থেকে শিখেছিলাম সেগুলো এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে তার আর সে কাজগুলোর সাথে সাতে যারা আচে মানে পাশে ছিলো যেসব বন্ধুরা ছিলো তাদেরও কো তারাও অনেক অনেকে অনেক কিছু পারতো আমরা অনেকে পারতাম না সেই কাজগুলো বা এই খেলার সময়ে আমরা অনেকে অনেক স্মৃতি আছে খেলার সময় কেউ ধরো কারোরটা আগে পড়ে গেছে আগে চামচ গুলি খেলতে গিয়ে হয়তো কারো গুলিটা পড়ে গেলো বিস্কুট দৌড়ের সময় দেখা যেতো অনেকে দৌড়ে যেতে পাচ্ছে গিয়েও পড়ে যাচ্ছে এরকম তো যে যে প্রাইজগুলো আমরা পেয়েছিলাম সেগু পেয়েছি আমি তো সেগুলো আমার কাছে স্মৃতি হয়ে আছে স্কুলের তো স্কুলের স্মৃতি তো কখনো ভোলা যায় না তো তো সেটা সবার ক্ষেত্রেই হয় ওটাই প্রথম আমাদের জীবনে শেখার একটা জায়গা তো জামা স্কুলে তার সাথে সাথে যে এক্সট্রা যেগুলো এক্সট্রা কারিকুলাম যেগুলো ছিলো সেগুলো যেন আমাদের সব সময়ই সেই মনে হতো যে না এটা পড়ার শেষে এটাই আমাদের যেন একটা ফাঁকা ক্লাস আছে এই ক্লাসে কোনো চাপ নেই কিছু নেই নিজের ইচ্ছে মতো থাকতে পারবো